আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি আমাদের বাড়ির সামনে একটি নার্সারি আছে ওই নার্সারিতে যারা কাজ করে আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কীভাবে গাছকে যত্ন করবো গাছকে কী খাবার দেবো ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেইভাবেই আমি গাছের যত্ন নি ওদের পরামর্শ অনুযায়ী আমি চলে থাকি